ভারতীয় শিক্ষা ব্যবস্থা যদি বলা যায় এক কথায় বলতে গেলে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ভালো কারণ স্কুলের বাচ্চাদেরকে তো ঠিকঠাক সময় তাদের বইয়ের জোগান চলে আসে এছাড়াও যখন কোনো আমরা ডিগ্রি নিতে যাই সেখানেও পড়াশোনা খুবই ভালো হয় সেখানকার শিক্ষক মহাশয়রা ভালো এবং খুব ভালোভাবে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া সার্টিফিকেট দেওয়া সবগুলো ঠিকঠাকভাবে করানো হয় এর ফলে ভারতের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো কিন্তু যদি এর চ্যালেঞ্জের কথা বলতে হয় তাহলে বলতেই হয় যে এর প্রধান চ্যালেঞ্জই হল যে চাকরি একটা মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য কিন্তু এখন বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা এমন এসে দাঁড়িয়েছে যে মানুষজন সবাই ডিগ্রি প্রাপ্ত হয়ে গিয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না তার প্রধান কারণ নিয়োগ নেই সরকারের সঠিক নিয়োগ না থাকার কারণে চাকরি পাচ্ছে না মানুষজন এর ফলে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে যে মানুষজন একটা পরীক্ষার প্রথমত ফর্ম ফিলআপ করা হয় না ফর্ম ফিলআপ যদিও তারা ডেট দেয় ফর্ম ফিলআপ শুরু হয় ফর্ম ফিলআপ করে কিন্তু ফর্ম ফিলআপ করার পরেও প্রায় দুবছর কোনো ক্ষেত্রে দেড় বছর বসে থাকতে হয় তাদের বাড়িতে বসে থাকার পরে তাদের হয়তো পরীক্ষা নেওয়া হয় কিছু ক্ষেত্রে তারা পরীক্ষা দেয় সাফল্য লাভ করে কিন্তু সেক্ষেত্রে সরকারের স্বচ্ছ নিয়োগ না থাকায় কেউ চাকরি পায় না আবার কিছুজন হয়তো স্বচ্ছ নিয়োগ না হলেও হয়তো দু নম্বরি ভাবে বা স্বচ্ছ হোক যেটাই হোক চাকরি হয়তো পেয়ে যায় কিন্তু সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এছাড়াও বিভিন্ন রকম চ্যালেঞ্জের তাদের সম্মুখীন হতে হয় যে শিক্ষা ব্যবস্থাটা ভালো কিন্তু তারা যে পরীক্ষা দেবে চাকরি পাবে সেক্ষেত্রে চাকরির পরীক্ষার পড়ার জন্য তাদেরকে বইয়ের দরকার হয় সেক্ষেত্রেও তারা বই কেনার জন্য অনেকের কাছে টাকা থাকে না এর ফলে এটাও একটা খুব বড় চ্যালেঞ্জ যে কীভাবে সেই টাকা জোগাড় করবে তারপর পড়াশুনো করবে এবং টাকা জোগাড় করে পড়াশোনা করছে বাবা মা এত কিছু টাকা খরচ করেছে করার পর যখন তারা চাকরি পাচ্ছে না এর ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ বাবা মার কাছে যে সেই টাকাটা যারা ঋণ করেছে সেই ঋণটা কীভাবে শোধ করবে এই রকম চ্যালেঞ্জের সম্মুখীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ভারতীয় ছেলেদের হতেই হচ্ছে দিয়ে দৈনন্দিন জীবনে কারণ নিয়োগ নেই শিক্ষা ব্যবস্থা উন্নত হলেও যখন চাকরি পাচ্ছে না সেই শিক্ষার ব্যবস্থা তখন তাহলে তার বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে